হ্যাঁ অবশ্যই আমার ছবি দেখার জন্য লোকেদের আমি আমন্ত্রণ জানিয়েছি এবং আমার ছবি প্রদর্শন করা হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসে তো ওই ফাইন আর্টসে যখন আমার ছবি সেই গ্যালারিতে যখন জায়গা পায় তো তার অনুভূতি অবশ্যই আলাদা হয় কারণ এখ সেই গ্যালারিতে যখন নিজের ছবি মানুষ সাধারণ দর্শক যখন দেখতে আসে তো তার অভিজ্ঞতাটাই একটা আলাদা কারণ তার ভালো লাগাও আলাদা তো আমাস বড় বড় ফটোগ্রাফার বা বড় চিত্রশিল্পীদের পাশাপাশি যখন আমার ছবি সেই ফ্রেমে যখন বাঁধানো হয়

তারও অভিগ তার সেই মানে ওই ব্যাপারটাই আলাদা তার সে আমি ভায়াও ভাষায় অত প্রকাশ করতে পারবো না তো এছাড়াও দু তিনটে গ্যালারিতেও আমার ছবি স্থান পেয়েছিল তো কিছু কিছু তা সবাইকে যেমন বলে ফেসবুকে বা মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যো আমার ছবি এই গ্যালারিতে স্থান পেয়েছে সবাইকে আমন্ত্রণ জানাই যে আসার জন্য দেখার জন্য এবং

তারা আসে তাদের আমার ছবিটি কেমন লাগলো সেটা নিয়ে তাদের বক তাদের চিন্তাধারা আমাকে ব জানান তাদের ভালো লাগলো তাদের কি আরও বড় বড় সিনিয়ররা তাদের আমার ছবি দেখে বলে হ্যাঁ কোন জায়গাটা একটু গাফিলতি কোন জায়গাটা আর একটু বেটার হতো তো এইগুলো আদানপ্রদান চলতে থাকে অনেক গুরুজনদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি তো তারা আমাদের বলে এই আমার অভিজ্ঞতা রয়েছে এবং এই আলাদা মানে অন বড় বড় ফটোগ্রাফারদের পাশে যখন নিজের ছবি যখন স্থায়ী পায় তখন সেই অভিজ্ঞতাটাই একটু আলাদা মানে ধরনের হয় সেটা আমি ভাষায় প্রকাশ করা যায় না